আমরা সবাই মিলে পুরুলিয়া বেড়াতে গেছিলাম আমার দুই মেয়ে আমার স্বামী ট্রেনে করেই গেছিলাম কারণ ট্রেনে জার্নিটা অনেক কম হয় শরীর অনেক কমফোর্টেবল থাকে এসব দিক থেকেও অনেক খরচাও কম হয় তাই ট্রেনে করেই গেছিলাম আমার ছোটো মেয়ে প্রচণ্ড দুষ্টু এই কামরা থেকে ওই কামরায় যাচ্ছে এর গায়ে হাত দিচ্ছে ওর গায়ে হাত দিচ্ছে সব সময় দুষ্টুমি করেই যাচ্ছে ট্রেনের মধ্যে হকাররা উঠছে হকাররা উঠেও এটা কিনবো সেটা কিনবো এটা নেবো সেটা নেবো আমরা চা খেলাম সবাই মিলে তার হচ্চে সব সময় বুড়ির চুলের প্রচুর নেশা তাই বুড়ির চুল উঠতেই তাকে বুড়ির চুল কিনে দিলাম কিনে দেওয়ার পর সে জানালার ধারে বসেছে শুধু পাহাড় দেখছে আর আমাকে জিজ্ঞাসা করেই এটা কী ওটা কী এটা কী ওটা কী ওটা বলতে বলতে আমরা আদ্রাতে পৌঁছে গেলাম আদ্রায় নেমে স্টেশনের সামনে নামলাম নেমে একটু ঘোরাঘুরি করছিলাম তারপর আবার ট্রেন ছেড়ে দিলো আবার উঠে পড়লাম উঠে আমরা পুরুলিয়া চলে গেলাম ক একজন পাশে একজন ভদ্রমহিলা বসেছিলো তার সাথে কথা বলতে বলতে কখন যে পুরুলিয়া পৌঁছে গেলাম বুঝতেই পারি নি কারণ ট্রেনের জার্নিটা খুব সুন্দর কোনো শরীরের কোনো কষ্ট নেই কিছু নেই তারপর পুরুলিয়াতে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে নামার পর আমরা একটা টোটো করলাম টোটো করার পর সবাই মিলে আমরা ওই টোটোতে উঠলাম উঠেই দর্শনীয় স্থান অনেকই আছে প্রথমে আমরা গেলাম রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন দেখার পর ওখানে সাহেব বাঁধ আছে সাহেব বাঁধ দেখলাম দেখার পর জয়চন্ডী পাহাড় অযোধ্যা পাহাড় একটু অন্য দিকে কিন্তু ওটা যাওয়া হয় নি সারা দিন এক দিনের ট্যুরেই তো গেছিলাম তারপরে ওই জয়চন্ডী পাহাড় দেখার পর ওখানে একটা মেলা চলছিলো মেলায় বিশেষ আকর্ষণ একটা জিনিস দেখতে পেলাম পুরুলিয়ার ছো নাচ যেটা আমাদের মন কেড়ে নিয়েছে আমার ছোটো মেয়ে তো ছো নাচ দেখে নিজেই নাচতে আরম্ভ করে দিচ্ছিলো মেলায় টুকটাক কয়েকটা জিনিস কিনলাম জিনিস কেনার পর ওখানে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সব কিছু নানা রকম জিনিস মানে হলো আর বড়ো মেয়ের প্রথমেই নেমেই ইডলি ধোসা এগুলো খেলো খাওয়ার পর আবার পুনরায় এগারোটার দিকে ট্রেনে উঠে চলে এলাম